হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বলো বলো হ্যাঁ বলতে পারো না না টাকা ফাকা বাড়ানো যাবে না কারণ আপনার বাড়ির সমস্যা আপনি নিজেকেই একটু দেখতে হবে আমার সঙ্গে তো আপনার একই কথা হয়েছিল যে এই টাকা দেবো এই টাকা আপনি নেবেন এখন যদি আপনি বাড়াতে বলছেন তাহলে সেটা কীভাবে সম্ভব সেই সেটাই তো আপনাকে দেওয়া হচ্ছে ন্যায় বেতন আপনার না না দেখুন আপনাকেও দিতে হচ্ছে এরপর আপনার পরে আরেকজন আছে তাকেও সেই একই বেতন আমি ঠিক আছে এবার আপনাকে যদি বাড়াই তারও চাহিদা বাড়বে সেও বলবে যে অভিজিতের যেহেতু বাড়িয়েছেন আমারও বাড়ান বলবেই তো তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে দুজনকে দিলে সমান দেবো ঠিক আছে আপনিও কাজ করছেন সেও কাজ করছে দুজনকে দিলেই তো দুজনের মতের মিলটা থাকবে নাহলে আপনি বলছেন আবার সে আমাকে বলবে এরকম করলে তো হয় না

আপনি তাহলে একটু অন্য বাড়িতেও তো কাজ করেন তাদের একটু বলুন না তাহলে আমারও একটু ভালো হয় দুজনের সুবিধা হয় তাহলে আপনি এক কাজ করুন দাদাবাবুর সঙ্গে আরেকবার কথা বলে নিন ঠিক আছে তবে সে যদি বলে যে হচ্ছে টাকা বাড়াবে বা আপনার বাড়ানোর দরকার সে তো বুঝবে ভালোমন্দ তাহলে সে যদি বাড়ায় তাহলে আমার কিছু বলার নেই আমি দেখছি তাহলে